আমার জীবনে এরকম সময় বা সমস্যা এসেছিলো যাতে সে সময়ে আমি একটা সমস্যায় পড়েছিলাম আমাকে সে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিলো যেমন আমরা আমাদের আমি আমার পরিবারকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে বেড়াতে গিয়ে সেখানে ভালোভাবে খাওয়া দাওয়া অনেক রকম ভালোভাবে সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছিলো কিন্তু যখন সেখান থেকে আমরা বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে আসার পথে রাস্তাতে একটা বড়ো পাথর পড়েছিলো তখন আমি চিন্তায় চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কী করবো কী করে এ রাস্তা একটিই রাস্তা ছিলো সেখানে যাওয়ার সময় তখন ভেবেছিলাম আমি এ রাস্তাটা পেরবো কীভাবে তখন আমি অনেক চিন্তায় পড়েছিলাম বা অনেক সমস্যায় পড়েছিলাম সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম তখনই আর আমার পাশে এক বন্ধু ছিলো আমাদের পরিবারের সাথে আমার একটা বন্ধু গিয়েছিলো সে বন্ধুর সাথে আমি পরামর্শ করেছিলাম যে আমার এ সময় কী করা উচিত এখানেই দাঁড়িয়ে থাকা উচিত না পাথরটির উপর দিয়ে যাওয়া উচিত তখন সে আমাকে খুব সুন্দর যুক্তি দিয়েছিলো যে আমরা নেমে কিছুটা সময় নষ্ট হলেও আমরা এ বিপদ থেকে উদ্ধার হতে পারি বা বিপদ থেকে বেরিয়ে যেতে পারি কিন্তু কিছুটা সময় নষ্ট হবে আমি বলেছিলাম সময় নষ্ট হোক তো আমরা বিপদ থেকে বেরিয়ে গেলেই হলো যেমন তখন আমরা কাস্তে কুড়ুল নিয়ে আমরা সে আমাকে বলেছিলো কাস্তে কুড়ুল নিয়ে পাথরটিকে টুকরো টুকরো করে দিতে তখন আমরা সবাই মিলে টুকরো টুকরো করে দেওয়ার ফলে সে পাথরটি খুবই হালকা হয়ে গিয়েছিলো আমাদের চাগানো আমাদের শরীরের পক্ষে চাগানো খুবই সহজ হয়ে গিয়েছিলো দিয়ে আমরা চাগিয়ে সেটি খাদে ফেলে দিই তখন আমরা সে সে রাস্তায় গাড়ি নিয়ে আসতে সক্ষম হই এবং এইভাবেই আমি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সে বিপদ থেকে উদ্ধার ক হয়েছিলাম বা বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম